আমি কোনো দিন ফটোগ্রাফিতে আনুষ্ঠানিকভাবে কারোর কাছেই প্রশিক্ষণ নিইনি আমি ছোট থেকেই আমার ফটো তোলার ইচ্ছা ছিল তাই আমি আমার বাবা ও মায়ের মোবাইল নিয়ে বিভিন্ন পশু পাখি প্রকৃতির ছবি তুলতাম তারপর আমি বড় হতে নিজের একটা ফোন কিনি এখন তাতেই ছবি তুলি এইভাবেই আমি ছবি তোলা শিখেছি ও ভালো ছবিও তুলি এখন আর ও ছো চেষ্টা করব প্রত্যেকদিন ভালো ভালো ছবি তোলার আমার অনুপ্রেরণা হলো জন স্টিভ আর আমি ফটোগুলো এডিট করি বিভিন্ন অ্যাপ থেকে যেমন ক্যাপকাট রেমিনি ইনশট ভি এন ভিটা কারণ এই অ্যাপগুলি একটি বিগিনারের পক্ষে খুবই ভালো আমার পছন্দের দুটি ক্যামেরা ব্র্যান্ড হলো ক্যানন এবং ক্যানন সোনি এই ক্যামেরাগুলি ইউজ করা খুবই সহজ তাই আমি এই ক্যামেরা ব্র্যান্ডের ক্যামেরাগুলি ইউজ করি এবং আমি বিভিন্ন ঋতু ফটো তোলার জন্য বিভিন্ন লেন্স ইউজ করি যাতে ওই ফটোগুলি খুব ভালো আসে এই এবং ফটোগুলি এডিট করার জন্য আমি বিভিন্ন অ্যাপ ইউজ করি যেমন ক্যাপকাট রিমিনি ইনশট ভি এন ভিটা কারণ এই অ্যাপগুলি বিগিনারের জন্য খুবই ভালো ও সাহায্য করে খুব ভালো ফটো তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো ফটোকে এডিট করতে আমার আমি আমার ফটোতে বিভিন্নভাবে বিভিন্ন লেন্সের মাধ্যমে বিভিন্ন ঋতুর পরিবর্তনের ছবি তুলি